আমাদের এখানে ডাক্তার বলতে ডাক্তার চিকিৎসার সুবিধা আছে বলব না নেই আছে ডাক্তার আছে তারপরে একটা হসপিটালও আছে ছোটো খাটো হ্যাঁ কারও কিছু হলে পরে সে ছোটো খাটো হলে পরে যায় সাহায্যও করে ঠিক আছে কিন্তু কী এবার সবসময় তো সম্ভব না কোনো কিছুর সুবিধা অসুবিধা তারা হ্যাঁ দেখে দেখে না কেন কিন্তু এবার ছোটো খাটো সেই জন্য তাদেরকে ওটা করে হসপিটালেই আসতে হয় না হসপিটাল আমাদের এখানে আমাদের ওখান থেকে হসপিটালটাই একটু মানে সুবিধা আর কি ছোটো খাটো কোনো সময় হয়তো দেখা গেলো ওই চিকিৎসায় গেলো ওই ছোটো খাটোগুলোতে কিন্তু সবসময় তো আর থাকে না ডাক্তার তারপরে কোনো কিছু হয়তো বলল একটু হয়তো মাথা যন্ত্রণা জ্বর হলো দুটো তারা ওষুধ দিয়ে দিল বলল হয়তো যাও এই দুটো খেয়ে নাও তো ভালোভাবে তো আর চিকিৎসা হয় না সেই জন্য তাদেরকে ওই বাধ্য হয়ে ওই হসপিটালেই আসতে হয়